আমাদের আমাদের দেশের রাজ্যের ইতি ইতিহাস বলছে দেশের দেশের সঙ্গে রাজ্যে আজ যে ইংরেজ ধরো চলে যায় স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামী যে যেসব রাজ্য ইংরেজ ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল যুদ্ধ ঘোষণা করেছিল তা বিপ্লবী ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু আর বাঘা যতীন বিপা বিপিন চন্দ্র পাল প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা বিদ্রোহ হ্যাঁ নয় বাংলাদেশ থেকে নয় পাঞ্জাব থেকে দুটো রাজ্য পরিচিত হতো হুম এই দুই রাজ্য ছাড়া ওই ওই ওই ওই ছিল না এর পরে সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা হয়ে যাই পেয়ে যাই তারপর ইংরেজ বাংলা আর হয় না আন্দোলন করা হলো তাছাড়া পশ্চিমবঙ্গ পালন করেছিল মুসল মুসলমান মনে রাখে না